পশুর বাচ্চা হওয়ার আগে পশুকে সবসময় ভালো করে চোখে চোখে রাখা তাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার জল সব কিছুই দেওয়া আর ছোটো বাচ্চাদের ওদের বাচ্চা হলে বাচ্চাদেরকে সময় মতো মায়ের দুধ দুগ্ধ পান করানো তাকে সুরক্ষিত জায়গায় রেখে তার চলাফেরা দেখাশুনো এগুলোই তো আমাদের করতে হয় কারণ এগুলো না করলে সেই সেই পশু বেড়ে উঠবে কী করে তাকে যদি ঠিকভাবে দেখাশুনো করা হয় তাহলে যত্ন না নিলে সে এক জায়গা থেকে অন্য যায়গায় যেতে পারবে না তাদের দেখাশোনা করার জন্য আমাদের তাদের পাশে সবসময় থাকতে হবে তাই যেমন দুধ তার গলা শুকিয়ে যাচ্ছে কি না তাই তার মার দুন দুধ পান করানো বিভিন্ন রকম কাজ যেমন সে রোদে বার করে দিলে রৌদ্রে বার করে দিলে সেই রোদটা যেন তার শরীরে ওষুধের মতো কাজ করে এমন